আমার কাছে যে পথম পণ্যটি রয়েছে সেটির সম্বন্ধে কিছু ইতিবাচক মূলক কথা বলতে গেলে বলতে হয় সেটি একটি শ্যাম্পু এই শ্যাম্পুটির নাম হল কোনভেরা ডাক্তারের বা মেডিকেল লের পেসক্রিপশন করা এই শ্যাম্পুটি অত্যন্ত ভালো এটিতে রয়েছে কিটোকণাজল যার দ্বারা মাথার খুস্কি ও মাথার যেকো বিভিন্ন ইনফেকশান কমে যায় এবং এর সাহায্যে মাথার চুল পড়ার অনেকটা রোধ হয়ে থাকে এ এ ফলে এই শ্যাম্পুটি অত্যন্ত ভালো এবং এর দামও কম ফলে এটি একটি দুর্দান্ত ধরনের অভিজ্ঞতা বা খুব ভালো অভিজ্ঞতা